আমি যে টি শার্টটি কিনেছি এই গরমের সময় টি শার্টটি আমি খুব পরে আরাম পাই এবং আমার খুব ভালো লাগে